হ্যাঁ এটা কি ভোলা স্টুডিও আমি সুনন্দা কুন্ডু বলছি হুম আপনি স্টুডিওতেই রয়েছেন না কি

আমার এই দোসরা ডিসেম্বর আমার নাতনীর জন্মদিন তো আর কিছু হ্যাঁ আমাদের বাড়িতে কিছু ছবি হবে তো আপনি একটু আপনি একটু সময় দিতে পারবেন দুপুর বেলায় না দুপুর বেলায় দুপুর বেলায় হ্যাঁ হ্যাঁ হুম হুম হুম

রেটটা একটু বেশি বলছেন না আচ্ছা ঠিক আছে ছবিগুলো যেন ভালো হয় হ্যাঁ দোসরা ডিসেম্বর আপনার মনে থাকবে তো দুপুর বেলায় হ্যাঁ হুম ঠিক আছে হুম

আচ্ছা ঠিক আছে ঠিক আছে হুম হুম হুম হুম হুম আচ্ছা আচ্ছা